স্বাদে আহ্লাদে রেস্তোরাঁ আমি আজ সকালবেলায় কিছু খাবার অর্ডার করেছিলাম সন্ধের জন্য আমার কিছু নিমন্ত্রিত অতিথি আসবে সেই কারণে আমি সেখানের জন্য খাবার বলেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন পনির পাসিন্দা এবং রুমালি রুটি আমি রুটিটাঅর্ডার দিয়েছিলাম যেগুলো দুটো দিয়েছিলাম সেই দুটো রুটির মধ্যে থেকে আমি একটি রুটি ক্যান্সেল করছি আর আমি তার পরিবর্তে কিছু প্লেন রাইস অর্ডার করছি যদি এই অর্ডারটি নেওয়া যায় অনুগ্রহ করে আমাকে একটু জানান তাহলে আমি নিশ্চিত হবো যে অর্ডারটি ক্যান্সেল করে আপনি নতুন অর্ডারটি নিন আমার যে অর্ডারছি ছিলো সেগুলো সবই ঠিকই থাকবে শুধু যে রুটিটা ছিলো সেই দুটো রুটির পরিবর্তে থাকবে এক পিস রুটি বাকি যেমন ছিলো তেমনই থাকবে